সাধারণত বাচ্চারা পাঁচ বছর বয়স থেকেই আমার মনে হয় পেইন্টিংটা শুরু করার বয়স আর তার নিচে আমার জ্ঞানত বলতে আমার মনে হয় যারা করে তাদের হয়তো পারিবারিক সূত্রে তাদের কোনো কেউ থাকে যারা শেখায় আর কি মানে তারা তারাও হয়তো তাদের বাড়ির মধ্যে কেউ মানে পেইন্ট ফেন্ট করে বা ছবি আঁকা তাদের পেশা তাদের বাড়িতে মে বি হতে পারে চার বছর বয়স থেকে হতে পারে তবে আমার যতটুকু আমি দেখেছি তার মধ্যে পাঁচ বছরটাই মনে হয় সবথেকে আমি যতগুলো দেখেছি পাঁচ বছর বয়স থেকেই শুরু করে